বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষায় আগে রেডিও টেলিভিশনে খুব একটু কম শোনা যেত হয়তো কিন্তু বর্তমানে বাংলা ভাষা অতি জনপ্রিয় আর আমাদের বাংলা ভাষাতে এখন রেডিও টেলিভিশন থেকে শুরু করে অনেক যেগুলো দেখা যায় বাংলা ভাষায় সব কিছুই আমরা দেখতে পাই শুনতে পাই সিনেমা বলুন নিউজ সিরিয়াল বিভিন্ন রকম আইটেম থাকে যেটা বাংলা ভাষাতে আগের চেয়ে অনেক বেশি শোনা যায় এবং অনেক বেশি বাংলা ভাষাটা ব্যবহার হচ্ছে এবং অনেক চ্যানেল হয়েছে বাঙাল বাংলা ভাষায় যেগুলো আমরা প্রতিনিয়ত ডেলি দেখি এবং প্রতিনিয়ত বাংলা ভাষা আরও জনপ্রিয় হচ্ছে এবং বাংলা ভাষাতে আমরা প্রিন্টের ব্যাপারেও যদি বলি বাংলা ভাষায় এখন সব কিছু প্রিন্ট বাংলা ভাষাতেও হচ্ছে মিডিয়াতেও বাংলা ভাষা চলছে ভীষণভাবে আর রেডিও টেলিভিশনেও বাংলা ভাষাটা খুব ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে বাঙালিরা সেগুলো দেখছে এবং অতি জনপ্রিয়ও হয়েছে